একটা অটো বুক করেছি আমি হিঙলগঞ্জ থেকে বসিরহাট মহকুমা হাসপাতালে যাওয়ার জন্যে

এটা আগামীকাল আমি সকাল ছটার সময় বাড়ির থেকে রওনা দেব দশটার ভেতরে যাতে আমি হাসপাতালে পৌঁছতে পারি সেই জন্য অটো ড্রাইভারকে আমি বার বার কল করছি ফোনটা ওঠাচ্ছে না অটো ড্রাইভারটা যে নাম্বারটা দিয়েছিলো আমি সেই নাম্বার ছাড়া আরো একটা অন্য নাম্বার সংগ্রহ করেছি সেই নাম্বারে ফোন করে অটো ড্রাইভার

বাড়ির ফোনটায় কথা বললাম অটো ড্রাইভারের ফোনটা চার্জ না থাকায় বাড়ির ফোনটায় কথা বলে আমি অটো ড্রাইভারকে বললাম যে আগামীকাল সকাল ছটার ভিতরে যেন হিঙ্গলগঞ্জ কালী বাড়িতে অটোটা নিয়ে আসে এবং সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে যেন

বসিরহাট হাসপাতালে পৌঁছাতে পারি সেই জন্য ড্রাইভারকে দ্রুত জানাতে চাই যেন আগামীকাল সঠিক সময়ে সে আমার হিঙ্গলগঞ্জ কালী বাড়ি থেকে নিয়ে বসিরহাট হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেরি না করে দ্রুত যেন চলে আসে এই জন্য আমি পুনরায় অটো ড্রাইভারকে ফোন করতে বাধ্য হলাম যেন সে দ্রুত যতা এস্থানে চলে আসে যথা সময়ে